আমার প্রিয় পাখির আচরণ কেমন আমাদের বাড়িতে আমার একটা পাখি আছে টিঁয়া পাখি সে খুব আমার মানুষ কেননা যে কোনো আমাদের বাড়িতে যেমন একটা লোক আসলে তাকে বলে যে কুটুমে এসছে কুটুমে এসছে বা আমাদের যেমন যে কোনো কাজ বলো যে কোনো কোথায় যাওয়া বলো যদি যাই আমাদের সঙ্গে যায় আমরা নিয়ে যাই আমাদের বাড়িতে পাখি থাকলে জ্বালাই মানুষের মতো যেমন একটা মানুষের গা ধোয়ানো জামা কাপড় যেমন খাদ্য খাওয়া তিনবেলা তেমন আমাদের পাখিরও খাওয়ানো হয় তিনবেলা খাওয়া গা ধোয়ানো বা তিন যারা যেখানে যে জায়গায় থাকে সে জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তেমনই আমাদের পাখি আমাদের বাড়ির বাড়ির লোকদেরও সবাই সবাই পাখিটার ভালোবাসি আমিও বাসি খুব কেননা পাখিটা আমাদের পোষা তো তার জন্য যে পাখি আমাদের বেড়াতে ঘুরতে বা যে কোনো কাজে কর্মে যাই পাখি আমাদের সাথে যায় পাখি আমাদের সাথে ঘোরে সেই জন্য করে পাখির আচরণ বা পাখির সেবা করতে ভালো লাগে কেননা পাখি অমানুষ হতে পারে কিন্তু মানুষের মতো পাখিরও আছে যেমন মানুষের আছে তেমন পা পাখিরও আছে